আমার কাছে অনেক বই রয়েছে তার মধ্যে আমার একটি প্রিয় কবিতা হলো রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছুটি এই ছুটি কবিতাটি যেন আমার জীবনেরই গল্প তুলে ধরেছে আমার এই ছুটি কবিতাটি আমার এত ভালো লাগে যে মনে হয় যেন পুরো আমার জীবনের ঘটনাগুলো ওই কবিতায় কবি তুলে ধরেছেন কারণ কবি ওখানে আমার ছেলেবেলায় আমি যেরকম বিকেলে খেলতে যেতাম দুপুরবেলা মা ঘুম পাড়াতে নিয়ে গেলে আমি ঘুমো না ঘুমিয়ে খেলতে চলে যেতাম বায়না ধরতাম পড়তে চাইতাম না এবং দুপুরবেলায় যেরকম প্রাকৃতিক পরিবেশ দেখতাম যে বাগদি বুড়ি সে চুন্নি ভরে নিয়ে শাক তুলছে পুকুর ধারে এসে সে পুকুর ধারে শাক তুলতে আসত তাছাড়াও বিভিন্ন রকমের কবিতা আছে বিভিন্ন রকমের গল্প আছে সেখানে প্রাকৃতিক পরিবেশনগুলি কবি তুলে ধরেছেন এছাড়াও গোরু মোষ যে বি কীভাবে চলা ফেরা করছে কীভাবে কোনো প্রাকৃতিক পরিবেশ বেড়ে উঠছে কীভাবে গ্রামের মানুষজন বেঁচে উঠছে তারা বেড়ে উঠছে কীভাবে তাদের জীবনযাত্রা অতিবাহিত করছে এই সব সম্পর্কে কবি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে তুলে ধরেছেন তাই এইগুলো যেন আমার জীবনের সাথে জড়িয়ে গিয়েছে এবং আমার সবসময় যেন এটি আমার কাছে প্রতিধ্বনিত হচ্ছে এই গল্পগু এই গ্ লেখাগুলি এই কবিতাগুলি আমার খুবই ভালো লাগে এইগুলো আমার জীবনের সাথে আমি আমার যুক্ত আছে কারণ আমি এগুলোর সাথে আমার জীবনের সম্পর্ক যেন খুঁজে পাই যেন কোথাও যেন আমার জীবনেরই কাহিনি এখানে তুলে ধরা হয়েছে তাই আমি এই কবিতাটি খুব পছন্দ করি এবং যেখানে আমার মায়ের গল্প বলা হয়েছে আমার মা আমার সাথে যেরকমভাবে ব্যবহার করে ঠিক যেন সেই রকমই কবি এই কবিতার মাধ্যমে তুলে ধরেছেন তাই রবীন্দ্রনাথ ঠাকুরের এই কবিতাটি যেন আমারই জীবনের কাহিনি মনে হয় তাই এই কবিতাটি আমার সাথে যেন প্রতিধ্বনিত হয়